সুইমিং পুলের এর খেলার মধ্যে বা বোঝাই যে এ আমরা তো আমাদের বাচ্চারা বা আমরাও ছোটোবেলাতে এ আমরা পুকুর কুড়ে বা বৃষ্টি পড়লে সেখানে একটু পাশ রোতে এ ছোটো ডোবাতে আমরা খেলতাম আবার সাঁতার কাটতাম আর বলতাম সুইমিং পুল সুইমিং পুল কিন্তু আসলে সেটা কি সুইমিং পুল সেটা তো আসলে সুইমিং পুল নয় আসলে আসল সুইমিং পুল যেটা সেটা তো হচ্ছে বড়ো সুইমিং পুল সেখানে বাচ্চাদের সাঁতার শেখানো হয় সাঁতার কাটানো হয় সেখানে শেখা কিন্তু আমাদের ছোটোবেলাতে আমাদের তো অতটাও আগ্রহ ছিল কিন্তু আমাদের তো সামর্থ্য ছিল না বা তেমন উন্নতিও হয়নি দেশে তমন ন বা ভাবে দেশের উন্নতি হয়নি তেমনভাবে দেশের মানে ইয়ে হয়নি তা কী বলবো ও এখন যেভাবে প্রায় জায়গায় প্রায় এতে এ সুইমিং পুল দেখা যাচ্ছে এ তখন এতটা ছিল না এতটা অভিজ্ঞতা এতটা উন্নতি এতটা পরিবর্তন ছিল না এখন যেভাবে পরিবর্তন হচ্ছে এ সেভাবে এ সেভাবে বলতে গেলে এখন সুইমিং পুলটা বাচ্চাদের পক্ষে খুব সহজ হয়ে গেছে ইজি হয়ে গেছে মানে এখন যদি আমি না মনে করি আমাদের বাচ্চাদের সা সাঁতার শেখাবো ও চাইলেও সেখানে গিয়ে আমাদের বাচ্চারা সাঁতার শিখতে পারে কিন্তু আগেকার সময়ে আমরা সুইমিং পুল বলতাম ঠিকই ইচ্ছা থাকলেও আমরা আসল সুইমিং পুলে যেতে পারতাম না আর এখন আমাদের বাচ্চাদের এখনকার সময় এখনকার যেভাবে ফ্যাশান আর না এখন গাছ স্ট্রেমে এ আমরা যদি মনে করি আমাদের বাচ্চাদের সুইমিং পুলের সাঁতার শেখাবো তা আমরা চলে শেখাতে পারি সেখানে বা গেলে এ বা আমরা যতটা আনন্দটা উপভোগ করতে পার নি তো কী হয়েছে আমরা চাই আমাদের বাচ্চারাও ও ততটাই আনন্দ উপভোগ করুক এটা আমাদের সুইমিং পুল বা আমাদের স্রোতের পরিবর্তন আমরা আগের ডোবাতে পুকুরে আমরা আনন্দ করতাম ঠিকই কিন্তু সেভাবে আমরা বা সুইমিং পুলের মজাটা আনন্দটা নিতে পারতাম না আর এখনকার বাচ্চারা খেলার মধ্যে থেকেও সুইমিং পুলের এর এর সুইমিং পুলে গিয়ে খেলার মধ্যেও তারা আনন্দটা উপভোগ করতে পারে